বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে সেটা প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যব্যবস্থা শিক্ষাব্যবস্থা এবং মানুষের মানসিকতার পরিবর্তনের ক্ষেত্তে লক্ষ্য করা যায় যেমন বিভিন্ন প্রযুক্তির দ্বারা মানুষ এখন চাষবাস খুব সহজেই বেশি পরিমাণে চাষবাস করতে পাচ্ছে যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নত হয়েছে মানুষ এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখছে স্বাস্থ্যব্যবস্থাতেও অনেক উন্নত হয়েছে এখন উন্নত প্রযুক্তিতে উন্নত কলা কৌশলের দ্বারা মানুষের পরীক্ষা নিরীক্ষা হয়ে তাদের রোগ নিরাময় হছে শিক্ষাব্যবস্থাও এখন অনেক উন্নত বর্তমানে ছেলে মেয়েরা মোবাইলের মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস সেখান থেকে পড়াশোনা করতে পারছে ভালো ভালো জিনিস তারা সংগ্রহ করতে পাচ্ছে জানতে পারছে এভাবে তাদের শিক্ষাব্যবস্থার অনেক উন্নত হয়েছে এইভাবে মানুষের মানসিকতারও অনেক পরিবর্তন হয়েছে